অ্যাঁ হ্যালো হ্যাঁ অ্যাঁ আমাদের তো আপনি কোথা থেকে বলছেন আচ্ছা হ্যাঁ আমাদের দোকানটা এই নতুনই খোলা হয়েছে আপনি হয়তো প্রচারে আমার নাম্বারটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনি আমাদের এখন নতুন দোকান খুলেছে এখন সবই স্টকে ফোন আছে আপনি কি মোবাইল নিতে চান বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব মালই এখন অ্যাভেলেবেল আছে তো

মডেল বলতে আপনি ভিভো থেকে শুরু করে রিয়ালমি রেডমি মটরোলা আইফোনও পাবেন আপনি যেয়ে আপনি কি মোবাইল নেবেন বলুন না না গুগল পিক্সেলটা আমাদের একটু স্টকে নয় কিন্তু গুগল পিক্সেল এইটটা আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে আর আপনি না আপনি একশো আট একশো আঠাশো আছে আর আপনি যে পিক্সেল নাইন নিতে চান তো আপনাকে অর্ডার দিতে হবে আর কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যেতে হবে তাহলে আমরা মালটা আর কি নিয়ে আসা নিয়ে আসবো দেখুন পিক্সেলের মোটামুটি এখন এক লাখ সামথিং দাম আছে তো ডিসকাউন্ট বলতে আপনি হয়তো খুব জোর হাজার টাকার মতোন বা পনেরো টাকার মতন ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ আমরা নতুন দোকান খুলেছি তোখন আপনি এরকম ডিসকাউন্ট কোথাও পাবেন না হ্যাঁ হ্যাঁ গিফ্ট বলতে আমাদের এখান থেকে আপনাকে অবশ্যই একটা হেডফোন গিফট করা হবে তার সাথে আপনি ব্লুটুথও পেয়ে যাবেন তো এই দুটো হ্যাঁ বেশ ঠিক আছে আপনার